আগে অনেক পুরনো সিনেমা ছিল কিন্তু এখন যুগ পরিবর্তিত হচ্ছে যেমন সিনেমাও তেমন পরিবর্তিত হয়েছে আগে একটা শ্যুটিং করতে গেলে বেশি টাকা খরচ হতো না কিন্তু আর আর এখন দেখি পুরো অনেক টাকা খরচ হয় এক একটা শিল্পী অনেক টাকা নেয় এবং অনেক টাকা খরচ হয় তো এই আগের সিনেমাটা আগে স্টুডিওতেই হয়ে যেত আর এখনকার সিনেমা অনেক জায়গায় গিয়ে শ্যুটিং করতে হয় অনেক টাকা খরচ হয় তো হচ্ছে আমার মনে হয় আগের থেকে অনেক কনসার্ন্ড হয়েছে আগে হচ্ছে আগের থেকে ক্যামেরা ভালো হয়েছে তারপর আগের থেকে যে শ্যুটিংগুলো করে সেগুলো অনেক বাস্তবের মতোই লাগে তো আগের থেকে অনেক উন্নত হয়েছে আগের মতো আর নেই এটাই